পশ্চিমবঙ্গে বিনোদনের উদ্দেশ্যে ভারতের অন্যান্য রাজ্যের সাথে তুলনা করতে গেলে আমরা এটাই দেখি যে আমাদের এখানকার পরিকাঠামো অনেকটাই দুর্বল কিন্তু গল্পের যে প্লট বা সেখানকার শিল্পীদের যা প্রতিভা তা অনেক বেশি সংবেদনশীলতাও থাকে অনেকটাই বেশি